হ্যাঁ আমি দিল্লি কলেজ অফ আর্টস থেকে ব্যাচেলারস অফ ফাইন আর্টস নিয়ে তিন বছরের পড়েছি এই কোর্সটি যদি কেউ নেয় তাহলে তিনি চিত্রশিল্পী হিসাবে অনেক কিছু শিখতে পারবেন এবং আমি একজন উঁচু মানের চিত্রশিল্পী হতে চাই এর জন্য আমি প্রতিনিয়ত চর্চা করে থাকি এবং আমার শিক্ষকের পরামর্শ অনুসরণ করে চলি